পশ্চিম মেদিনীপুরের চ্যালেঞ্জ এস মুখ্য চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক এক অর্থনৈতিক খুব ভালো এখনকার এখন সমাজের বেশ সুন্দর চাষবাস বেশ সুন্দর সব কিছু হচ্ছে এই কারণে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এখন খুব ভালো সবারই হাতে পয়সা আছে টাকা আছে এ এই দিক থেকে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো আর পরিবেশগত পরিবেশগত এখানে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোণা টাউনে পরিবেশটা খুব সুন্দর যেমন খুব সুন্দর চিল্ডেন পার্ক আছে এইসব নিয়ে খুব সুন্দর পরিবেশগতবাবেও খুব সুন্দর আর রাজনৈতিক রা রাজনৈতিক দল হচ্ছে খুব সুন্দর ব্যবহার করে যেমন পশ্চিম মেদিনীপুরে সব বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা এবং রাস্তাঘাটও খুব সুন্দর এইদিক থেকে রাজনৈতিক দলটা খুব সুন্দর এবং কিছু কিছু জায়গায় পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় এখনও জলের সুবিধাটা অতটাও খুব একটা ভালো নেই ওই জন্যে জলের সুবিধাটা ভালো নেই বলে তারা আপ্রাণ চেষ্টা কোচ্ছে যে তাদের ঘরেও যেমন সব ঘরের মতন জলের সু ব্যবস্থাটা করতে পারে হ্যাঁ এইদিক থেকে পানীয় জলের একটু অভাব রয়েছে কিছু কিছু বাড়িতে বা কিছু কিছু জায়গায় আর সামাজিক দিক থেকে এই য পশ্চিম মেদিনীপুরটা খুব ভালো হ্যাঁ খুব সুন্দর সেই দিক থেকে দেখতে গেলে সবই মোটামুটি ভালো শুধু পানীয় জলের অভাবটা কিছু কিছু জায়গায় রয়েছে বাকি সব ঠিকঠাক রাস্তাঘাট অর্থনীতিকের দিকেও খুব ভালো পরিবেশ গ গত দিক থেকেও খুবই সুন্দর